হ্যালো হ্যাঁ বলছি যে কী খবর কোনো কিছু খবর টবর আছে না কি

হ্যাঁ হ্যাঁ ভালো হবে কেন হবে না

হুম হুম ভালো দিক খারাপ দিক আমরা ওসব বুঝি না আমরা সাংবাদিক আমরা আম আমাদের স্টোরি যেটা পড়বে আমরা যেটা দেখবো আমাদের কাগজ যেভাবে চলবে যেটা সবার নজর কাড়বে আমি সে সেরকমভাবে আমি তৈরি করবো ভালো খারাপ লেখালেখি করো যেটা ভালো হয় সেটা করো আমি আর কি বলবো যেটা যে আমাদের ক্যামেরায় যেটা উঠছে আমরা সেটা বাদ দিয়ে আমরা অন্য রকম লিখবো সেটা তো নয় যেটা হবে সেটা আমরা তুলে ধরবো আমাদের তো এটাই কাজ যেটা আমাদের আমরা সামনা সামনি দেখবো আমাদের ক্যামেরায় যেটা ধরা পড়বে আমরা সেটা প্রকাশ করবো সবার কাছে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ ওটাই ওর মেন পয়েন্ট থাকবে ওটাই ঠিক আছে ঠিক আছে তুমি ঘুমিয়ে নাও আমি কাজ আছে আমি রাখছি হ্যাঁ